স্বাস্থ্য ও ফিটনেসের জন্য বর্তমান যুগেতে বিভিন্ন ধরনের জিম বা হেলথের বা যাই কিছু বলুন না কেনো বিভিন্ন ধরনের পরিষেবা চালু হয়েছে কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনে এসছি যে সাঁতার যদি কাটা হয় তাহলে কিন্তু সেটি যে ফিটনেস এবং স্বাস্থ্যের পক্ষে কতটি ভালো সেটি বর্ণনা বা বিশেষভাবে বিশ্লেষণ করা যেতে পারে না কারণ সাঁতার কাটলে পরে আমাদের শরীরের মধ্যে শ্বাস নিয়ন্ত্রণের যে ধারাবাহিকতাটা থাকে সেটি বজায় থাকে এবং সাঁতার কাটার সময় আমাদের হাত পা সমানভাবে কার্য মানে কাজ কার্য করে যার জন্য আমাদের পেশি মজবুত হয় আমাদের শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণে আসে এবং শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আমাদের যে শরীরের বিভিন্ন ধরনের কোষ এবং কলাগুনি আছে সেগুলো কিন্তু স্বাভাবিকে আসে যার ফলে যে সমস্ত মানুষেরা প্রতিদিন সাঁতার কাটে তাদের কোনো দিন কিন্তু মেদ বা ভুঁড়ি বাড়ে না তাদের শরীরের মধ্যে কোনো রকমভাবে চর্বি জমেত মেদ জমে না আর তাদের শরীর সুঠাম হয় তাদের কোনো রকমভাবে রোগ হয় না যারা প্রত্যেক দিন সাঁতার কাটে তাদের রোগ প্রতিরোধের কিন্তু ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যায়